পাখি দেখার সময় আমি পাখিগুলি বিভিন্নভাবে শনাক্ত করে থাকি আমার সঙ্গে ফিল্ড গাইড থাকে তিনি আমাকে বিভিন্ন ফিল্ডে নিয়ে যান যখন ভ্রমণে বেরোই তখন এই ফিল্ড গাইড আমাকে পাখির বিভিন্ন চলাফেরার পথ পাখির বাসা পাখির থাকার জায়গা পাখির খাওয়াদাওয়া এবং পাখির চরিত্র বৈশিষ্ট্যগুলি আমাকে তিনি ভালোভাবে বুঝিয়ে দেন আমি ফিল্ড গাইডের মাধ্যমে পাখি শনাক্ত করতে পারি ফিল্ড গাইড আমাকে যথেষ্টভাবে সাহায্য করে আর কোনও কোনও সময় অ্যাপসের মাধ্যমে আমি পাখি দেখার সুযোগ গ্রহণ করি বিশেষভাবে বেশির ভাগ সময় আমি ভ্রমণ সাথী হিসাবে ফিল্ড গাইড সঙ্গে নিয়ে যাই এবং ফিল্ড গাইড আমাকে পাখির বিভিন্ন রূপ এবং পাখির নাম আমাকে জানায় সেই জন্য আমি আমার সঙ্গে সব সময় ফিল্ড গাইড রাখি